আমি পুরানো দিনের সিনেমা দেখতেই ভালোবাসি বাংলা সিনামা আর সবচেয়ে হ বড়ো কথা হচ্ছে আমি পুরোনো দিনের উত্তম কুমারকে খুবই ভালোবাসি উত্তম কুমারের সিনামা দেখতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু উনি মহানায়ক উত্তম কুমার ওনার অভিনয়ের তো কোনো তুলনাই হয় না যার জন্য উনি মহানায়ক হয়েছে আর মহানায়ক উত্তমকুমারের অভিনীত অনেক সিনেমাই আমি দেখেছি তার মধ্যে দেয়া নেয়া আমার খুবই ভালো লাগে দেয়া নেয়ার যে অভিনয় উত্তম কুমার নায়ক নায়কের অভিনয় করেছেন আর সঙ্গে নায়িকার অভিনয় করেছে তনুজা উত্তমকুমারের অভিনয় তো বলার বলার মতোন কিছু নেই উত্তমকুমার একজন এতো বড়ো বিসনেসম্যানের ছেলে হয়ে তার গানকে ভালোবেসে তার বাবা মা বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসে এবং আসার সময় তার যে প্রিয় গাড়িটা ছিলো সেটাকেও বিক্রি করে দেয় কেন কি সে গানকে নিয়ে ভালোবাসে গানকে নিয়ে বড়ো হবে বলে সে গান এতো ভালোবাসে যার জন্য এতো বড়োলোকের ছেলে হয়েও ছদ্মবেশে সে বা লোকের বাড়িতে ড্রাইভারির কাজ করেছে এবার ড্রাইভারির কাজ করতে করতে তার সঙ্গে তনুজার সঙ্গে দেখা হয় নায়িকার সিনেমার নায়িকার সঙ্গে দেখা হয়ে যায় পরে সেই নায়িকা তার গানকে ভালোবেসে গানের যে গায়ক তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু অ্যাকচুয়্যালি ড্রাইভারই ওর গানের গায়ক সেটা ও জানে না পরে যখন উত্তমকুমার তার বন্ধুর জন্য ব অসুস্ততার জন্য সবার সামনে পর্দার আড়ালে তো সে গান করতো সবার সামনে যখন পর্দার সামনে যখন তাকে আসতে হয় তখন সবাই ওকে দেকে অবাক হয়ে যায় তাপরে ওর বাবা নিজেও দেখে অবাক হয়ে যায় তখন জানতে পেরে ওর বাবা ওকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসে রেস যে নায়িকা সে তনুজা সেও জানতে পারে সেও দেখতে পারে যে তার বাড়ির ড্রাইভারই কিনা তার আসল গায়ক যাকে সে মনে মনে ভালোবেসেছিলো যাই হোক লাস্টে পর্দা পড়লো দুজনের মিল হলো সবার বাড়ির থেকেই মেনে নিলো